ভারতীয় শিক্ষাব্যবস্থা এখন খুবই উন্নত কিন্তু গ্রামাঞ্চলের দিকে শিক্ষাব্যবস্থা অতটাও উন্নত নয় এই কারণেই কারণ গ্রামাঞ্চলে যেসব প্রাথমিক বিদ্যালয়গুলি আছে বা স্কুল আছে সেখানে শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য সেখানে পড়াশোনা খুবই কম হয় সেখানে ছাত্র ছাত্রীরা সেই জন্য শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে এবং অনলাইন ব্যবস্থা এবং ফোনে পড়াশোনা চালু সেখানে না থাকায় স্কুল ছুটি থাকলে ছাত্র ছাত্রীরা পড়াশোনার দিক থেকে অনেকটাই পিছিয়ে যায় তাদের পড়াশোনার মনোযোগ কমে যায় স্কুল এবং ঠিকঠাক গ্রামাঞ্চলের দিকে স্কুলও নেই অনেক জায়গায় স্কুলের অবস্থাও খুব খারাপ সেখানে স্কুল ঠিকঠাক না থাকায় শিক্ষক শিক্ষিকা ঠিকঠাক না থাকায় পড়াশোনা সেখানে অনেকটাই পিছিয়ে আছে এবং ছাত্র ছাত্রীরাও সেখানে পড়াশোনা থেকে অনেক পিছিয়ে রয়েছে সেটাই তাদের কাছে একটা প্রধান চ্যালেঞ্জ যে এসব স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা ঠিকঠাক নেই এবং স্কুলগুলিও ঠিকঠাকভাবে চলছে না সেই কারণে